আমি রাতে পেঁচা এবং লক্ষ্মী পেঁচা যেটা বড়ো অনেকটা সাদা যাকে লক্ষ্মী প্যাঁচা বলে সেই লক্ষ্মী পাঁচা আমি দেখেছি রাত্রে কোনোই ইঁদুর আর রাত্রে যেসব সাপ চলাচল করে মেথলি সাপ এমনকি বিষাক্ত সাপ পর্যন্ত ওরা এসে এত ক্ষিপ্রতার সাথে ধরে যে ধরে সঙ্গে সঙ্গে সেই প্রাণীটাকে বা ইঁদুর সাপকে মানে মেরেই ফেলে ওদের ঠোঁট খুব ধারালো এবং পায়ের নখও বড়ো তো রাতে এই সব পাখিগুলো চলাফেরা করে